আমরা বাঙালি বাংলা আমাদের প্রধান ভাষা এই ভাষাতেই আমরা ছোটো থেকে কথা বলতে শিখেছি আমরা জন্মে দেখেছি আমাদের বাবা মা বাড়ির সবাই এই বাংলা ভাষায় কথা বলে বর্তমান যুগে এসে দেখছি ইংরাজি হিন্দি এই সবগুলোর প্রতি মানুষ বেশি আকৃষ্ট হচ্ছে ছোটোদের ইংলিশ মিডিয়ামে ভর্তি করছে এবং ই ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে গিয়ে দেখা যাচ্ছে তারা বাংলা বলতেই ভুলে যাচ্ছে তারা বাংলা ভাষাটা লিখতেই ভুলে যাচ্ছে বাংলা দেখলে তারা ভয় পাচ্ছে তাদেরকে বাংলা শেখানো বা বোঝানোর জন্যে আমাদের বড়োদেরই দায়িত্ব নিতে হবে আমরা বড়োরা যারা আছি তাদা তারা সব সময় বাড়িতে বাংলায় তাদের সঙ্গে কথা বলতে হবে তাদের এই ভয়ের থেকে বের করতে হবে এবং যে সব ইংলিশ মিডিয়ামগুলো আছে আমি মনে করি তাদের একটা বিষয় মাথায় রাখতে হবে এই বাংলাটা একটা সাবজেক্ট এবং এই সাবজেক্টটা তাদের একটা প্রধান সাবজেক্ট হিসাবে রাখতে হবে এবং ছেলে মেয়েদের এই বাংলাটাও শেখাতে হবে এই বাংলা না শিখলে আমাদের এই ভাষা পরান পরে দেখা যাবে কোনো স্থানই রাখতে পারবে না কারণ বাংলাটাই আমাদের আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে অ্যাবং আমরা চাইবো সব সময় বাংলা ভাষার উপরে সবাই আসুক কথা বলুক কারণ বাংলা আমাদের গর্ব বাংলা ভাষাই আমাদের মাতৃভাষা এই মাতৃভাষাকে নিয়ে আমরা গর্ব অনুভব করি এছাড়াও বাচ্ছারা যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে তাদের বাড়িতে সবাই বাংলা ভাষায় কথা বলে দাদু ঠাকুমারা যারা আছেন তারা বাংলা ভাষায়ই কথা বলুক কারণ তাদের বাংলা ভাষাটাই শেখাতে হবে তারা যাতে ভয় না পায় সেই চেষ্টা করতে হবে আর আমরা এমনি যারা আমরা মঠ বা আশ্রম টাশ্রমে যাই ধরুন ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশন যারা গীতা পাট টাট করেন তারা তো বাংলা ভাষাতেই করেন সে সব যায়গায় আমরা বড়োরা গিয়ে সে সবগুলো শোনা কী ছোটো বাচ্ছাদের নিয়ে গিয়ে শোনানো এবং যেখানে আমাদের বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে সেই সব অনুষ্ঠানে গিয়ে এই ভাষা বাংলার উপরে যে সব অনুষ্ঠান হয় সেই সব ভাষাগুলো নিয়ে আমাদের একটু কথা বলা আলোচনা করা যদি করা যেতে পারে তাহলে মানুষ অনেকভাবে এই বাংলা ভাষার ওপরে আকৃষ্ট হবেন এবং তারা সেই ভাষার ওপরেই জোর দেবেন